বিভিন্ন ধরনের পশুপালন যেমন গাভী সংরক্ষণ এবং মুরগি পালন প্রভৃতির মাধ্যমে বিভিন্ন ধরনের খাদ্য নিরাপত্তা এবং মানুষদের রুজি রোজগারের জন্য প্রয়োজনীয় তাই বিভিন্ন সম্প্রদায়ের মানুষের কাছে আমার একটাই আবেদন বিভিন্ন ধরনের মানুষদের মধ্যে পোলট্রি ফার্ম এবং পশুপালনের জিনিসটা কি তা জ্ঞানের মাধ্যমে তাদের মনের মধ্যে প্রাণের সঞ্চার ঘটানো তাই বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে বলবো এর মাধ্যমে বিভিন্ন রোজগারের পথ আছে তাই নিয়োগ হতে যেমন মাংস বিক্রি করে মানুষ রোজগার করতে পারবে এবং বিভিন্ন দুগ্ধজাত জিনিস থেকে দই পনির ছানা মিষ্টি ইত্যাদি সরবরাহ করতে পারবে মানুষের খাদ্যের প্রয়োজনীয় খাবার হিসাবে ব্যবহার করার জন্য এবং অন্যান্য প্রাণীজ যেমন মুরগির মাংস মানুষদের মধ্যে খাওয়ার প্রবণতা সৃষ্টি করতে পারবে তাই বিভিন্ন মানুষের মধ্যে আমি চেষ্টা করবো পোলট্রির বিভিন্ন ধরনের পশুপালনের সম্বন্ধে জ্ঞান দেওয়ার জন্য তাই প্রত্যেক এলাকায় মানুষের কাছে এখন পৌঁছে দেবো এই পশুপালনের সম্বন্ধে আমার জ্ঞানের আলো আমি এই ব্যবসাটিকে আরও উন্নত করার জন্য সব সময় চাইবো সেল্ফ হেল্প গ্রুপ এখন পুরুষ মহিলা উভয়েই রয়েছে তারা যেন আমাদের এই সংস্থার সঙ্গে যোগাযোগ করেন